আমাদের গ্রামে বাসিন্দাদের জন্যে পরিবহনের জন্যে আমরা সব যদি রাস্তাঘাট ভালো থাকে এবং ছোটো ছোটো গাড়ি বা বাস কোনো ট্রেন লাইনের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়া যায় তাহলে সেটা পক্ষে আরও খুবই ভালো হয় আজকালের দিনে রাস্তাঘাটের তো উন্নত বটে কিন্তু পাড়া গ্রামগুলায় উন্নতটা একটু তুলনামূলক কম হলেও মোটামুটি রাস্তাঘাটের মোটামুটি এখন ঠিক আছে হ্যাঁ সবাই মিলে পঞ্চায়েত পঞ্চায়েতকে বলে এখন রাস্তাঘাট মোটামুটি ঠিক হয়েছে হ্যাঁ ছোটো ছোটো গাড়িও গ্রামে অনেক টোটো আপনার অনেক ট্রেকার এইসব জিনিস অনেক হয়েছে ছোটো ছোটো গাড়ি হাতি গাড়ি আপনার এই চারচাকাগুলো তার পরে টোটোগুলোর তো বেশি এখন চালু হয়েগেছে আমাদের এইদিকে এইভাবে আমাদের এখানে মোটামুটি উন্নত হয়েগেছে যে তো মোটামুটি চলছে আর কি